শিল্পী সেই যার মধ্যে একটা নতুন চিন্তাভাবনা এবং নতুন একটা ধ্যান ধারণা থাকবে যে কোনো অবস্থাতেই সে যে কোনো ছবি বা চিত্র পরিবেশ যাই দেখুক তার মধ্যে থেকে পরিবেশের আসল রূপটা তার চোখে ধরা দেবে এবং তার চিত্রপটে সে সেটাকে পরিস্ফুট করতে সক্ষম হবে বিশেষত একজন অ্যা অ্যানিমেশন শিল্পী হতে গেলে আঁকার হাত অবশ্যই ভালো হতে হবে তাতে সে পেন্সিলে ড্রয়িং করুক বা কম্পিউটারে অ্যানিমেশনে ড্রয়িং করুক ড্রয়িং ক্ষেত্রে সে চিত্র যত পরিস্ফুট ভালো করতে পারবে তার ছবি তত বেশি সুন্দর হবে এক্ষেত্রে অ্যানিমেশন করতে গেলে সেই শিল্পীকে অবশ্যই ব্যক্তিগতভাবে আঁকা জানতে হবে তাতে রঙ পেন্সিল হোক তুলি হোক বা পেন্সিল ড্রয়িং হোক যদি তার আঁকার হাত তুলনামূলকভাবে ভালো না হয় মনে করা হয় সে অ্যানিমেশনের ক্ষেত্রেও ততটা সে সম্পন্ন হতে পারবে না যে কোনো ক্ষেত্রেই আঁকার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার মনে ওই চিত্রটা বসে যাওয়া এবং একটা শিল্পীর ক্ষেত্রে সেটাই হয় তার মনে যে সেই চিত্রটা বসে আছে সেটাকেই সে ক্যানভাসে নামিয়ে আনে সেক্ষেত্রে তার হাত যত নিপুণ হবে সে তত ভালো কাজ করতে পারবে তাতে সে ব্যক্তিগতভাবে ক্যানভাসের ওপরেই ছবি আঁকুক অথবা কম্পিউটারে অ্যানিমেশনের মাধ্যমেই ছবি আঁকুক তার জন্য তাকে শিল যে কোনো শিল্পী হতে গেলে আঁকার হাত অবশ্যই ভালো হতে হবে